হ্যাঁ খুব ভালো লেগেছে ওই যে রবীন্দ্রসঙ্গীতের যে নাচগুলো এবং যে পোশাক পরিচ্ছদগুলো ওরা চুজ করেছিল এবং এবং মিউজিক সিস্টেম খুব সুন্দর ছিল এবং বাচ্চা যেসব হ্যাঁ বাচ্চা যেসব মেয়েরা নাচছিল সত্যিই ওদের বাবা মাকে অবশ্যই ধন্যবাদ এর তার সঙ্গে যে টিচার ওনাদেরকে গাইড করেছে সেটা মুখে বলার নয় খুব সুন্দর নেচেছে আর বড়দের নাচ কেমন দেখলি আর খুব সুন্দর বাজায় বিশেষ করে যে স্যাক্সোফোন বাজাচ্ছিল মনে হচ্ছিল যেন গান বন্ধ করে স্যাক্সোফোন শুনি আর বড়দের নাচ কেমন লেগেছে এবং বিশেষ করে ধন্যবাদ ক্লাবকে দেওয়া উচিত এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে আপনি কতক্ষণ ছিলেন হ্যাঁ ওই ওই দু দু ঘণ্টা পরেই তখন বাড়ি থেকে ডাকছিল ও বেরিয়ে গেলাম একদম শেষ পর্বেই তার পরে একটা একটা বো বোধ হয় গান হয়েছে মানে আমি চলে যাওয়ার পরে তখন শুনতে পাচ্ছি একটা ওই যেটা লাস্ট বিদায়ের সঙ্গীত হচ্ছিল তখন আমি বেরিয়ে গিয়েছি অবশ্যই ক্লাব থেকে করেছে মনে রাখার বিষয় পরের বছর আশা করব আর একটু বড় করে করবে এবং ছোটো ছোটো বাচ্চাদের যে উৎসাহ দেওয়া হয়েছে সেটাও একটা বড় ব্যাপার ছোটো বাচ্চারা তো এমনিতে প্ল্যাটফর্ম বা পায় না কিন্তু গ্রামের ভেতর যে এই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছে এটা কিন্তু একটি বড় ব্যাপার পরের বছর আমরা আরও প্রথম থেকেই আসবো